পশ্চিমবঙ্গের মিডিয়ার দ্বারা অনুসরণ করা প্রধান সংবাদ নীতি বা নৈতিকতার কোডগুলি হচ্ছে যে মানুষকে ভুল বোঝানো ভুল খবর দেওয়া ও নিরপেক্ষতা বিচার না করা স্বাধীনতাবাদ বা স্বাধীনভাবে যে মানুষ নিজের কথা সংবাদ মাধ্যমের কাছে রাখবে তা মানুষ কখনই বলে উঠতে পারে না মানুষ যদি কোনো মানুষের অন্যায় নিয়ে সংবাদমাধ্যমের কাছে তার স্বাধীনভাবে তার চিন্তাধারা বলার জন্য যায় সংবাদমাধ্যম সেটাকে শুনে নেওয়ার পরেও কিন্তু এমন একটা খবর মানুষের সামনে নিয়ে আসে যেটা হয়তো সম্পূর্ণ ভুল বা সম্পূর্ণ মিথ্যা আর এই খবর শোনার পরে মানুষের মধ্যে অনেক দাঙ্গা ঝগড়া ঝাটি সৃষ্টি হয় যার ফলে মানুষের সঙ্গে মানুষের একটা সুসম্পর্ক নষ্ট হচ্ছে এবং জাতিবাদ আর একটা রাজনীতি তৈরি হচ্ছে বা জাতিবাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এই সংবাদ মাধ্যমের ভুল ও নির্ভুলতা আর পরিচয়ের জন্য এবং আর সংবাদ মাধ্যম নিরপেক্ষ বিচার করে বলে মানুষের মধ্যে এতো যন্দ্ব লেগে থাকছে